গ্রামীণ জনগণকে স্থানীয় ও জাতীয় আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে এমএলএ বা সরকার বিভিন্ন ভূমিকা পালন করে থাকেন প্রথমত আসি জরুরী তথ্য প্রাকৃতিক দুর্যোগ মহামারি বা আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে জনগণকে সতর্ক করতে তথ্য প্রদান করতে এমএলএ বা সরকার খুবই সাহায্য করে এবং সেই সরকার তারা বিভিন্ন জায়গায় গিয়ে অঞ্চলে অঞ্চলে ছোটো ছোটো টিম করে বা দল তৈরি করে দেয় সেই দলগুলো তাদেরকে সেই জনগণকে সাহায্য করে ও বিভিন্নভাবে সুরক্ষা প্রদান করে ও তার জন্য সরকারি তথ্য সরকারি নীতি প্রকল্প এবং পরিষেবা সম্পর্কে জনগণকে অবগত করতে এমএলএ বা তাদের ছোটো ছোটো টিম সেইগুলো ভূমিকা পালন করে থাকে শিক্ষা ও সংস্কৃতি বিনিময় শিক্ষা প্রদান সমস্ত জায়গায় শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য সরকার বা এমএলএ তারা বিভিন্ন টিম তৈরি করেছে সেই টিমের মাধ্যমে সেখানে যদি না বই পেয়ে থাকে সেই বইগুলো তাদেরকে সরবরাহ করা হয় এইভাবে তাদেরকে সাহায্য করে সাংস্কৃতিক বৈচিত্র্য বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য এবং রীতিনীতি সম্পর্কে জনগণকে শিক্ষিত করতে সাহায্য করে তারপরে সাংস্কৃতিক বিনিময় গ্রামীণ ও শহুরে এলাকার মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা তাকে সাহায্য করে চলে অর্থনৈতিক উন্নয়নকারী বাজার তথ্য কৃষি ব্যবসা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সাহায্য করে এবং সাহায্য করে তাদের মধ্যে যে আয় হয় সেটাও তারা বুঝিয়ে দেয় কৃষি উন্নয়ন কৃষি উন্নত কৃষি পদ্ধতি প্রযুক্তি এবং বাজার সম্পর্কে কৃষিদের বিভিন্নভাবে তা সাহায্য করে থাকে এবং বিভিন্ন ধরনের অনুদান প্রদান করে এইভাবে এসএমই প্রচার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য ও পরিষেবা সম্পর্কে তারা সাদিকে সাহায্য করে এবং বিভিন্নভাবে এ সচেতনতা নাগরিক তৈরি গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে জনগণকে আলোচনা করা বিভিন্নভাবে ছোটো ছোটো দল তৈরি করা ও তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্ত কিছু পরিষেবা দিয়ে দেওয়া এইভাবে তাদেরকে এমএলএ ও সরকার সাহায্য করে